হ্যাঁ বলছি আপনি কে বলছেন

আমি তো একটু কাজে ব্যস্ত আছি তা একটু লেটে গেলে সু অসুবিধা আছে কি এই ধরুন এক ঘন্টা আমি হ্যাঁ এক ঘন্টার মধ্যে চলে যাবো আমার বেশিক্ষণ নেই আসতে বেশিক্ষণ লাগবে না সময় আমি এক ঘন্টার মধ্যে যেতে পারবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি গাড়ি না দেখলে তো বলতে পারবো না কিয়ে নাকি প্রবলেম হয়েছে আমি গাড়িটা দেখলেই বলতে পারবো যে কোথায় কী সমস্যা হয়েছে ও আচ্ছা আচ্ছা আপনি ওই এ তেলগুলো তো জাম জাম করতে পারে ওই জন্য ওই জন্য হয়তো চার্জ নিচ্ছে না পাইপের তেলের পাইপ যেটা আছে না ওটা তো জামও করতে পারে খরচ যদি ছোটখাটো কিছুর মধ্যে হয়ে যায় তাহলে কম টাকার মধ্যে হয়ে যাবে আর যদি এ অন্য কিছু সমস্যা হয় তাহলে একটু বেশি টাকা পড়তেই পারে আচ্ছা আচ্ছা আচ্ছা চেষ্টা করছি আমি যত তাড়ি যেতে পারি তো আমার ঠিক আছে কারণ আমি একটা জায়গায় এসে কাজ করছি হ্যাঁ ওই আচ্ছা ঠিক আছে